আমি গর্বিত হওয়ার জন্য একটি কাজ করেছিলাম আমার একটি বাড়ির সামনে একটি কুঁয়ো আছে সেই কুঁয়োর মধ্যে একটি শিশু পড়ে গেছিলো আমি তাকে তৎক্ষণাৎ পাড়ার লোকজনকে জড়ো করি জড়ো করে একটি রশি ব্যবহার করে তাদেরকে বললাম তোমরা রশিটা উপর থেকে টেনে ধরো চার পাঁচ জন ছিল তোমরা রশিটা ওপর থেকে টেনে ধরো আমি রশিটা ধরে নামছি এবং শিশুটাকে আমি নেমে প্রথমে আমি শিশুটাকে কোলে নেবো তারপরে আমি এক হাত দিয়ে রশিটাই ধরবো তোমরা ওইসময় প্রচণ্ড শক্তির সাহায্যে রশিটাকে উপরের দিকে টানবে যেমন কোনোভাবেই রশিটা ছাড়বে না এই কাজটা করতে পেরে আমি শিশুটাকে উদ্ধার করেছিলাম এবং আমি নিজেকে এই কারণে খুব গর্বিত বোধ করতে শুরু করি এবং আমার মন দিক থেকেও খুব ভালো লেগে গেছিলো